আমি লোকনাথ বস্ত্রালয় থেকে একটি জামা কিনেছিলাম যেই জামাটি ছিল খুব সুন্দর এবং খুব রঙের কিন্তু জামাটির মূল্য ছিল অতি অল্প কিন্তু জামাটি অনেকবার ধোয়ার পরেও তার মধ্য থেকে কোনোরকমের রঙ উঠে যায়নি এবং নানাধরনের এর রঙ লেগে যাওয়ার পরেও সেই জামাটি থেকে উঠে গিয়েছে এবং জামাটি পরেও খুব আরাম ও এই জামাটির হিসেবে জামাটির জন্য আমার বন্ধুবান্ধবরা আমাকে আমার কাছে অনেকরকম কথা জিজ্ঞাসা করেছে কোথায় কিনেছিস কি কিছু আমি তাই আমার বন্ধুবান্ধবদেরকে জামাটি যেখান থেকে কিনেছি সেই দোকানটির নাম এবং মূল্য সমস্ত কিছু বলে দিয়েছি